হ্যাঁ আমি ফটোশুটের দাদা কথা বলছি হুম হ্যাঁ আমিই করি হ্যাঁ আমাদের এখানে ভিডিও প্লাস ফটো ফটোশপ একসাথে সব কিছু নিয়ে আমাদের এখানে মিনিমাম টেন আপ হয় টেন আপ বলতে ম্যাম আমাদের এখানে ওই সাম এগারো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ বিয়ে বৌভাত দুটোই মিলিয়ে না না কম আপনাকে কম করেই বললাম এ আর কম হবে না দেখুন ম্যাম আপনার দেখুন ম্যাম আপ এটা আমরা সব থেকে লোয়েস্ট প্রাইসই বললাম আপনাকে সব থেকে কমটাই বললাম

হ্যাঁ অ্যাডভান্স তো ম্যাম দিতে হবে অ্যাডভান্স আপনি পাঁচ হাজারের মতন দিয়ে দেবেন আর আট তারিখ থেকে কত তারিখ অ কত তারিখ অবধি হবে ও কুড়ি তারিখ কুল আচ্ছা ঠিক আছে ম্যাম হয়ে যাবে হুম আপনি আপনি আমাকে নেক্সট আমনি আমাকে নেক্সট দিন ফোন করে লোকেশনটা বলে দেবেন আপনার আচ্ছা হুম

হ্যাঁ দুটোই হ্যাঁ দুটোই দেবো হুম হুম ওয়েলকাম